আমাদের এদিকে বিদ্যুৎ এমনি চব্বিশ ঘন্টাই থাকে কারণ এটা ইলেকট্রিসিটি বোর্ড থেকে জড়িত আছে আমাদের জায়গাটা কিন্তু যখন বৃষ্টিকাল হয় বা মেঘ হয়ে যায় ওইসময় হয়তো বিদ্যুৎ যাওয়ার সম্ভাবনা থাকে বা অনেক জোরে বৃষ্টি হলে আমাদের তার ফার কেটে গেলে তখন হয়তো বিদ্যুৎ যায় সেটাও কিন্তু আমাদের বিদ্যুৎ বিভাগ থেকে ঠিক করে দেওয়া হয় তাতে আমাদের কোনো অসুবিধা না হয় কিন্তু এমনি দেখতে গেলে বিদ্যুৎ আমাদের এদিকে চব্বিশ ঘন্টাই আসে আর এমনি প্রায় সবই জাগায় আছে আশেপাশে ওইদিকেও চব্বিশ ঘন্টায় আসে এমনি গ্রামগঞ্জের দিকে গেলে সেটা হয়তো একটু কমতে পারে কিন্তু আমাদের যেমনি শহরে ওই জিনিসটা হয় না